হ্যালো

হ্যালো হ্যাঁ আমি বলছি আপনি ফুল বিক্রি করেন তো

আমি বলছি আপনি ফুল বিক্রি করেন ও আসলে আমার সামনে একটা হরিনাম আছে তার জন্যে কিছু ফুল লাগবে আর হচ্ছে আপনি হোম ডেলিভারি করেন

হ্যাঁ আপনি কি হোম ডেলিভারি করেন আমার কিছু ফুল লাগবে ফুলের জিনিস তো তাহলে আমি একবার যেয়ে দেখে আসবো আপনি হয়তো বাড়ির ওখানে পাঠিয়ে দিবেন হ্যাঁ ফুল আপনার ফুলের গাঁদা ফুল ওই যে লালটা ওটা কি রকম রেট আছে ধরুন এক কুড়ি বা ও ও আর হলুদ গাঁদাটা আর রজনী আছে

রজনীর টা ওরকম দাম পড়বে না আমার কিন্তু প্রায় ধরুন গাঁদাটা হচ্ছে পঞ্চাশ কিলো ষাট কিলো মতো লাগবে আর রজনীগন্ধাটা আমার ওইটা হচ্ছে ছ সাতশো চেন দিলেই হয়ে যাবে চেনগুলা বড়ো হবে তো হ্যাঁ সে তো নিশ্চই আমি যেহেতু না বড় ফুলই লাগবে না না বড় ফুলের দামটা কত হ্যাঁ বড় ফুলের দামটা কেমন আড়াইশো না হ্যালো আর আর আর হচ্ছে লুজ ফুলও কিছু লাগবে হ্যাঁ লুজ ফুলটা কত করে কিলো দিচ্ছেন আর আপনি ক্যাশ কিসে নেন ফোনপে গুগুলপে পেটিএম কিসে ক্যাশ নেন না এমনি লিকুইড ক্যাশ নেন হ্যাঁ কেনে যেয়ে যদি দেখি আপনার ওইসব নেই তাহলে তো আমি একটু প্রব্লেমে পড়ে যাবো না ওইজন্যে জিজ্ঞেস করে নিলাম আগের থেকে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আচ্ছা আপনি কটা থেকে কটা পর্যন্ত থাকেন তাহলে কালকে যাবো আর কি ওই সকাল ওই দশটার দিক করে আমি যাবো বুঝলেন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমি কালকে দশটার মধ্যে যাচ্ছি হ্যাঁ রাখছি এখন হ্যাঁ ঠিক আছে রাখুন